হ্যাঁ আমার এলাকায় কিছু বিখ্যাত খাওয়ার আছে যেমন চিকেন কারি চিকেন রেজালা চিকেন টিক্কা কাবাব চিকেন হারিয়ালি কাবাব চিকেন রেশমি কাবাব চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানিও পাওয়া যায় মাটন চাপ মাটন রেজালা ফিশ কবিরাজি ফিশ দো পেঁয়াজা মাসালা মাসুর ডাল ডাল ভর্তা ইত্যাদি আমার বাড়ির কাছে দুটো রেস্টুরেন্ট আছে যেখানে এগুলো পাওয়া যায় সবই খেতে যেমন সুস্বাদু হয় তেমনই দাম কম তাই এই রেস্টুরেন্টে মানুষের ভিড় লেগেই থাকে